হ্যালো আপনি কি হরিদাস পাল বলছেন আমি গতকালকে আপনার ক্যাবটি ভাড়া নিয়েছিলাম আমি বিকেল চারটে নাগাদ আপনার ক্যাবটি ভাড়া নিয়েছিলাম আমি বসিরহাট থেকে রাজারহাট পর্যন্ত গিয়েছিলাম এবং রাজারহাটে আমি নেমে গিয়েছিলাম নামার সময় কোনোভাবে হয়তো বা ভুলবশত আমার ব্যাগ থেকে আমার মোবাইলটা এবং ওয়ালেটটা পড়ে গিয়েছে তো আপনি কি ওটা ফিরিয়ে দিতে পারবেন আমাকে বা কোনোভাবে আমার সাথে এসে একবার যদি দেখা করতেন দেখা করতে পারবেন যদি সেই ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে আপনি কি ওটার খোঁজ দিতে পারবেন আসলে খোঁজ দিতে পরলে খুবই সুবিধে হতো কারণ ওর মধ্যে আমার বিভিন্ন আইডি কার্ড রয়ে গেছে আমার এটিএম কার্ড অনেক কিছু জরুরি ডকুমেন্টস সবকিছু ওতে রয়ে গেছে খুবই সুবিধে হতো যদি একটু সাহায্য করতেন একটু ভালোভাবে দেখলে ব্যাপারটা বোধহয় আরও ভালো হতো